আমি বিভিন্ন পদ্ধতিতে আছে যাই প্রথম হলো একটি মুরগিকে পুষলাম এবং তার উপরে লক্ষ্য লক্ষ্য রাখলাম এবং একটা মুরগিকে ভালো করে পুষলাম এবং তার ও উপরে প্রত্যেকদিন লক্ষ্য রাখলাম এবং সেটিকে লক্ষ্য রাখার মাধ্যমে মুরগির ভিতরে অসুস্থ ভাব আছে কিনা অসুস্থ কিনা সেগুলো আমাকে লক্ষ্য রাখতে হবে এবং সমস্ত পোলট্রিও তার উপর স্বাস্থ্য রেখে সেটা আমাকে নির্বাচন দেখে লক্ষ্য করতে হবে কোয়ালিটিটা ভালো কি খারাপ এবং একটা পোল্ট্রিকে সুন্দর করে রাখতে গেলে তাকে জল টল টাইম টাইম খাবার দাবার দিতে হবে এবং পোলট্রির ফার্মটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেটাকে সুন্দর ব্লিচিং পাউডার পাউডার ছড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আবর্জনা সব বাইরে ফেলতে হবে এবং যাতে সেটা দূষণ মুক্তি হয় পোলট্রিটা ভালো থাকে এবং প্রথম থেকে একটা বাাস্তা বাচ্চা পুষতে গেলে আমাদেরকে সুন্দর করে পরিষ্কার রেখে পোলট্রি ফার্মটাকে তাতে আমাকে বাচ্চা রাখতে হবে এবং পোলট্রি ফার্মের ভিতরে কাঠের গুঁড়ো তুষ টুস ছড়িয়ে দিতে হবে এবং তাতে তাদের শোয়ার জন্য বসার জন্য যেন জায়গাটা ভিজে ভিজে না থাকে এর জন্য গুঁড়ো দেওয়া হয় এবং কাঠে তুষ দেওয়া হয় এবার সময়ে সময়ে তাদেরকে জল খাবার সব কিছু টাইম টু টাইম টু দিতে হবে মেনটেন করতে হবে তাকে দেখভাল করতে হবে ভালো করে এবার মাঝে মাঝে একটু সেলাইন জল করে দিতে হবে এবং সেইগুলোকে সময় সময় খাবার দিতে হবে পুষ্টকর খাবার দিতে হবে যাতে খেয়ে পোলট্রি ওজন বাড়ে তাদেরকে যেন দেখলেও মনে হয় স্বাস্থ্যবান স্বাস্থ্যবান সবল মুরগি এবং সেইগুলোকে যখন আমরা বিক্রয় করবো যেসব মানুষেরা আমাদের কাছে কিনতে আসবে তারা যেন দেখে এই পোলট্রিগুলোকে মনে করে এই পোলট্রিগুলো সুস্থ এবং ভালো স্বাস্থ্য আছে যেন খেয়ে তৃপ্তি পায় তারা এবং সেই পোলট্রিগুলোকে ভালো করে জল খাওয়ার দিতে হবে টাইম টু টাইম তার জন্য ভালো রাখতে গেলে পোলট্রিটাকে এবার যদি আমরা যদি মনে করি পোলট্রিটাকে ভালো রাখবো না তাহলে ভালো না রাখলে সে পোলট্রিটাকে ভালো থাকবে কী করে ভালো মুরগিগুলো সমস সমস্ত করার জন্যে ওই পোলট্রি ফার্মে যারা চাষ করে তাদের থেকে আমাদের মতামত জানানো জানা উচিত এবং তাদের মতামত অনুযায়ী তাদের সেই মতন কাজ করতে হবে যাতে পোলট্রিটা সুস্থ এবং স্বাস্থ্য থাকে সুস্থ এবং সেই পোলট্রিগুলোকে সুন্দরভাবে পরবর্তীকালে সবাই দেখে যেন বলে পোলট্রিটা খুব ভালো এই পোলট্রিটাকে খেয়ে আমি তৃপ্তি পাবো এবং পোলট্রিগুলোকে

আরও ভালো প্রোটিন খাওয়া খাদ্য দিতে হবে হ্যান ত্যান ইত্যাদি পোলট্রিটাকে ভালো টাইম টাইম তো জল খেতেই দিতে হবে এর জল না